জলপাইগুড়িতে একটি রেস্টুরেন্টে রান্না করার জন্যে একটি কাজের দরকার আমি ভালো রান্না করতে জানি আমাদের বিয়ে বাড়িতে খাবারের অর্ডার দিয়েছিলাম কিন্তু এখনো অর্ডার সাপ্লাই করতে পারে নি তাই আশেপাশে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার নিয়ে আসছে রেস্টুরেন্টের চিংড়ি পোস্তটা দারুণ হয়েছে দাদা ভাই রেস্টুরেন্টের খাবার খুব ভালো রান্না করতে পারে ভালো ঝালও দিচ্ছে না